মনীষা ম্যাডাম আমি প্রিভাংশীর ক্লাসটিচার বলছিলাম রুবি দাসগুপ্ত বলছি ম্যাডাম নেক্সট সানডে একটা প্রোগ্রাম হয়েছে আমাদের পিকনিকের এলকেজি ইউকেজি আর নার্সারির বাচ্চাদেরকে নিয়ে তো সেই জন্য পারমিশন নেওয়ার জন্যই ফোন করে ছিলাম ম্যাডাম না না না শুধু বাচ্চারা সাথে ক্লাস টিচাররা যাবে আর হ্যাঁ ম্যাডাম কী বলছেন সন্ধ্যেবেলা নেক্সট সানডে সে তো আপনার সকাল ছটার সময় আমাদের ইয়ে স্কুলে দিয়ে যাবেন বাচ্চাকে আর সন্ধ্যে আটটার সময়ে স্কুল থেকে পিক আপ করে নেবেন ঠিক আছে আর আপনাদের যে রেজিস্টার নাম্বারটা আছে স্কুল ডায়েরিতে সেই নাম্বারে আপনাদের কাছে সব ক্লাসটিচারদের নাম্বার নাম অ্যান্ড নাম্বারস সব চলে যাবে আর কোনও ইনফর্মেশন লাগলে আপনি ডায়রেক্টলি যে কোন নাম্বারে ফোন করে ইনফর্মেশন নিতে পারবেন

আপনি মেডিসিনগুলো একটা কোনও বাক্সে বা প্লাস্টিকে দিয়ে দেবেন আর প্রত্যেকটা মেডিসিনের খাপের উপর তার ডোজ অ্যান্ড টাইমিংটা দিয়ে দেবেন আমি যাবার সময় দেখে নেব সেই অনুযায়ী আমি ওকে মেডিসিন দিয়ে দেব আর ম্যাডাম বলছিলাম যে এই পিকনিকটার জন্য কিছু আমরা ফি ডিসাইড করেছি সেটা হচ্ছে পঁচিশশো কাল বা পরশুর মধ্যে জমা করে দেবেন কারণ এই সানডেই তো আমাদের পিকনিকটা সেই জন্য ঠিক আছে আর ম্যাডাম বলছিলাম যে আপনি কালকে বা পরশুদিন যখন ফি দিতে আসবেন তখন একবার আমার সাথে দেখা করে নেবেন আর কিছু ইনফর্মেশন থাকলে আমি আপনাকে দিয়ে দেব ওখানেই ফুডিংয়ের অ্যারেঞ্জমেন্ট হবে আমাদের যেহেতু বাচ্চারাই সবাই যাবে শুধু মশলা বা ওরকম রিচ খাবার হবে না নর্মাল খাবার হবে প্লেনের মধ্যে কিছু

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সেদ্ধ ডিম দেব না তো সেদ্ধ ডিমের বদলে কী দেব মানে মাংস বা মাছ ডিম মানে আর কী পনির বাকি তো সব নর্মাল দিয়ে দেব আর ডিম সেদ্ধ ডিমের বদলে ওকে পনির দিয়ে দেব ঠিক আছে ম্যাম আমি এক সেকেন্ড নোট ডাউন করে নিচ্ছি ঠিক আছে ম্যাম আর কিছু ইনফর্মেশন ম্যাম দিয়ে দেবেন মেডিসিনের উপরে লেবেল করে দেবেন